হ্যাঁ আমি একশো মিটার দৌড়ে নাম দিয়েছিলাম একবার স্কুলের খেলাতে সেইখানে একবার ও সেকেন্ড হয়েছিলাম তারপরে আবার আর একবার নাম দিয়েছিলাম লং জাম্প হাই জাম্প ডিসকাস থ্রো অনেক অনেক ধরনের খেলা আবার চারশো মিটার দৌড়েও নাম দিয়েছিলাম সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম অনেক গিফটও পেয়েছিলাম আবার লং জাম্পেও আমি সেকেন্ড হয়েছিলাম হাই জামেও আমি সেকেন্ড হয়েছিলাম এরম করে একরকম অনেক প্রাইজও পেয়েছিলাম বেশিরভাগ জিনিস দৌড়েই আমি পেয়েছিলাম একশো আশি মিটার দৌড় চাসশো মিটার দৌড় একশো মিটার দৌড় আপনারা জানেন হয়তো দশ মিটার দৌড়ও এখন আছে পঞ্চাশ মিটার দৌড়ও আছে ওই সব খেলা এখন উঠে গিয়েছে এখন বেশিরভাগ একশো মিটার দৌড়ই চলছে বেশিরভাগ এখন সব চারশো মিটার একশো মিটার দুশো মিটারই খেলছে এখন যেসব খেলা আমরা খেলে থাকি বেশিরভাগ এইসব খেলার মধ্যে এখনা বেশিরভাগ অতো আগ্রহ কারোর নেই কিন্তু এইসব খেললে যে শরীর সুস্থ থাকে সেইগুলো কেউ আর দেখে না এগুলো ওই বেশিরভাগ খেলে আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারি মন ভালো থাকে তো এই বেশিরভাগ আমরা বলতে পারি এইসব খেলা একটু দরকার